আমাদের পশ্চিম বর্ধমানে খুবই ভালো শিক্ষা ব্যবস্থা করা হয়েছে আজকালকার ছেলেমেয়েরা খুবই ভালো পড়াশোনা করতে পারছেন আজকালকার শিক্ষা ব্যবস্থায় অনেক কিছু এমন জিনিস করা হয়েছে যাতে স্টুডেন্ট বা যাতে ছাত্রদের খুবই ভালো হয় তার সঙ্গে কিন্তু আজকের দিনে এমন এমন জিনিস চলে এসেছে ছাত্রদেরকে অন্য দিকে নিয়ে যাচ্ছে যেটা ছাত্রদেরকে বরবাদও করতে পারে যেমন অ্যালকোহল ড্রিঙ্কস হয়ে গেলো এমন জিনিস যেটা খেলে নেশা হয় ওটা আজকালকার ছাত্ররা বেশি অনেক বেশি ব্যবহার করছে তার জন্য সেটায় দিয়ে একদিক দিয়ে ছাত্রদের খুব অসুবিধাও হচ্ছে ওটা দিয়ে আর ছাত্রদের কেরিয়ারও ড্যামেজ হচ্ছে কিন্তু ওই সাইডেই আমরা দেখতে পারি কি ছাত্রদের জন্যে কলেজরা খুব ভালো ভালো প্রোগ্রাম আনছে যেদিকে প্লেসমেন্ট লিঙ্ক ট্রেনিং প্রোগ্রাম বলে কিছু একটা নিয়ে এসেছে যেটাতে ছাত্রদেরকে শেখানো হয় কি চাকরি কিভাবে করতে হয় এবং চাকরিতে কি কি মাথায় রেখে চলতে হবে যাতে আগে যাওয়া যায় জীবনে আর যাতে খুব ভালো করা যায় এবং চাকরিটাও দেওয়া হচ্ছে কলেজের থেকেই যাতে ছাত্ররা কোনো চাপে না থাকে আর ছাত্ররাও ঐ কলেজ থেকে যখন বেরোবে একটা ভালো টাকার জিনিস নিয়ে বেরোক যেটা দিয়ে ওরা ছাত্ররা নিজের ঘর চালাতে পারে এবং ছাত্ররা বড়ো আরো আগে জীবনে কিছু অনেক কিছু করতে পারে এমনি আরো অনেক কিছু আছে যারা ছাত্রদেরকে দিয়ে দিতে হবে ছাত্রদের জন্যে আজকের দিনে অনেক অসুবিধা হয়ে গেছে ফোন আসার পর থেকে পড়াশোনাতে মন লাগানো সেটা একটা অনেক বড় চ্যালেঞ্জ হচ্ছে ছাত্রদের জন্যে যেটা ফেস করছে সব এডুকেশনে কিন্তু ছাত্ররা তাও চেষ্টা করছে আর এই কলেজটা এটা কম করার জন্যে আজকে অনেক পড়াশোনার ব্যবস্থাও করেছে যাতে ফোন ফোনের মাধ্যমে পড়াশোনাটা ভালো হোক আর এমনিভাবে এগোচ্ছে